হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ জামা কাপড়ের দুন দোকান কিছু বলছেনে হ্যাঁ নিশ্চই আসুন আমাদের নতুন কালেকশান সব ঢুকেছে নিশ্চই আসুন শপিং করতে হুডি সৈটার সব রকম এখন শীতের টাইমে তো ভালো ভালো কালেকশান ঢুকেছে আসুন আপনি আপনারা আসুন সবাই

হুডি আছে এক একটা মানে কোয়ালিটির ওপর নির্ভর আর কি ছয়শো নিরানব্বই পাঁচশো নিরানব্বই হাজার দেড় হাজার

হ্যাঁ সব রকম রেঞ্জের পাবেন আবার বাই ওয়ান গেট ওয়ানের অফার পাবেন অনেক রকম আছে হ্যাঁ অ্যাভেলেবেল সব রকম সাইজ পাবেন হ্যাঁ এম সাইজ স্মল সাইজ সব রকম সাইজ পাবেন আপনি এক্সেল ডবল এক্সেল সব রকম ভ্যারাইটিস আমাদের সাইজও আছে কালেকশানও ভালো আছে আপনার অসুবিধা হবে না আশা করি আসবেন শপিং করতে হুম আমাদের ঠিকানা কান্দি বাসস্ট্যান্ডে চলে আসবেন কান্দি বাসস্ট্যান্ডে হ্যাঁ এইখানে এলেই পেয়ে যাবেন হ্যাঁ ত আমাত তার মোড়ে ওইখানে ট্রাফিক মোড়টা আছে হ্যাঁ ওখানে আছেন হ্যাঁ অবশ্যই আসবেন প্যান্টের রেঞ্জ আছে আপনার কটন আছে জিন্স আছে সব রকম আছে আটশো হাজার যেরকম মানে কালেকশান অনুযায়ী আছে আসবেন হ্যাঁ আপনি আসুন ওটাই ভালো হবে ঠিক আছে ঠিক আছে আসবেন অবশ্যই